মাটিতে পড়ে থাকা ছোটো ছোটো লতানে গাছ যেমন শশা পুইঁ শাক কুনকো শাক এগুলো সাধারণত বেঁচে থাকা কঠিন কারণ এগুলি গরু ছাগলে খেয়েও নেয় আবার এই সমস্ত গাছে পোকাও ধরে খুব বেশি তাই এরা কিছু দিনের জন্য একটু হলেও বেশি দিন থাকে না কঠোর গ্রীষ্মকালে গাছ খুব কম লাগাই যে বছর জল হয় সে বছর গাছ খুব ভালো হয় না হলে হয় না আর শীতকালে গাছেদের যত্ন খুব ভালোভাবেই নেওয়া হয় কারণ শীতকালে সবজিগুলো খুব বেশি পরিমাণে হয় এবং সেই সময় শীতে মাঠে বসে বসে গাছেদের যত্ন নিতে ঘাস ছিঁড়তে ওষুধ দিতে এবং গোড়ায় মাটি দিতে খুব ভালো লাগে তাই শীতকালে গাছেদের যত্ন খুব ভালোভাবেই নেওয়া হয়